পুরুলিয়া জেলার প্রধান স্বাস্থ্যসেবা সুবিধাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে বিভিন্ন রোগের অনেকগুলো করে হাসপাতাল রয়েছে তার ফলে রোগীদেরকে বাড়ি ফিরে যেতে হয় না যেমন সদর সিঙ্ঘানিয়া ভারত সেবাশ্রম মেন্টাল হাসপাতাল আর কুষ্ঠ সেবাশ্রমও আছে তাছাড়া রোগীদের পরিবারের লোকজনও এখানে অনায়াসেই থাকতে পারে কারণ হাসপাতাল চত্বরে যেসব খাবারের দোকানগুলো আছে সেগুলো খুব কম টাকার বিনিময়ে খাবার দেয় তাছাড়া অন্যান্য পরিষেবাগুলি হচ্ছে মাতৃযানের ব্যবস্থা আছে গর্ভবতীদের সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা করা হয় স্বাস্থ্যসাথী কার্ডেরও ব্যবহার করা যায় আবার কেউ যদি পুরো টাকা একবারে না দিতে পারে তাহলে সে ধাপে ধাপেও টাকা দিতে পারে আর কোভিড চলাকালীন এইসমস্ত হাসপাতাল ক্লিনিকের অবদান খুবই উল্লেখযোগ্য কারণ এরা মাইকে কোভিড সংক্রান্ত সচেতনতা ইত্যাদি প্রচার করা ওষুধ মাস্ক স্যানিটাইজার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া কোভিড আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করা কাউকে বিনা মাস্কে যদি রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় বা কোভিড বিধি তারা অবলম্বন না করছে দেখতে পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া চালান কাটা সবই করা হত আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার দৌলতে অনেক সময় ক্লিনিকগুলোকে বিনামূল্যে চিকিৎসা ওষুধপত্র দান করতেও দেখতে পাওয়া যায় তাই কোভিড সিচুয়েশনে হাসপাতাল ক্লিনিকের অবদান খুবই উল্লেখযোগ্য